আমি আঁকা শুরু করেছি খুব ছোটো থেকে আর আমার আঁকার প্রতি আগ্রহের কারণ হল আমার বাবা আমার প্রিয় শিল্পী হলেন যামিনী রায় তাঁর আঁকা আমাকে আমার মন ছুঁয়ে যায় আমার বাবার হাতের তৈরি আঁকা আমি ছোট থেকেই দেখেছি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আঁকতেন এবং সেখান থেকেই আমার খুব মনে সাধ জাগত যে আমাকে একটা সুন্দর ছবি এঁকে তুলতে হবে সেই থেকেই নানারকম প্রাকৃতিক দৃশ্য গাছপালা সমুদ্র এই সমস্ত কিছু দেখে আমার মনে অনুপ্রেরণা জাগে যে আমি একটা নতুন সুন্দর একটা ছবি এঁকে ধরব সেই সমস্ত থেকেই রঙ তুলি রঙ তুলি দিয়েই আমি আঁকা তৈরি করি এবং সেই আঁকাই আমার মনের মধ্যে নানারকম সুখে দুঃখে সমস্ত কিছুতেই আমার আঁকা আমার সঙ্গী হয়ে থাকে